আমি সাধারণত আমার বুনন এবং সেলাইয়ের প্রকল্পের জন্য সাদা রঙ নির্বাচন করি এবং নানান রকম সে এ সে সেলাইগুলোকে নানান রকম কালার দিয়ে লতা পাতা ফুল সব রকম জিনিস সেলাই করি সেইগুলো